স্যার ভালবাসি

আমার সমস্যা বাড়ির পাশে একটা নর্দমা ড্রেনে পচা জল যাচ্ছে তাতে মশা মাছি পোকা মাকড় নানান রকম জীব জন্তুর সৃষ্টি হচ্ছে তাতে আমার পারিবারিক খুব অসুবিধা হচ্ছে আর এখন ম্যালেরিয়া হ্যা রোগ ছড়াচ্ছে যখন তখন জ্বর জারি হচ্ছে আপনারা ওই এসে যদি ওইটা পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু বিষ মেরে দিয়ে যান তাতে আমি উপকৃত হই আর আপনারা অন্তত মাসে একবার এসে আমাদের এইটা পরিদর্শন করে যান আর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু বিষ তেল এটা ওটা মেরে দিয়ে যান যাতে আমাদের পাড়া প্রতিবশী পরিবার ভালো থাকে সেদিকে একটু লক্ষ্য রাখবেন ঠিক আছে রাখ হ্যাঁ ভালো থাকবেন